চে প্রতিনিয়ত আমাদের যে গলা ব্যথাটা হয় তো এরকম বয়স্ক কিছু মানে বয়স্ক কিসু গুরুজনদের পরামর্শ নিয়ে পো শুনেছি যে গ গলা ব্যথা হলে প্রথমেই আগে গরম জলের কথাটা মাথায় আসে গরম জলটা মানে গরম জল করতে হবে গ্যাসে বা উনোনে যে কোনো একটা কিছুতে বাটি করে জলটা উষ্ণ উষ্ণ গরম হবে তো গরম হয়ে যাওয়ার পর উষ্ণ জলটা নিয়ে গারগেল করতে হবে গারগেল মানে হচ্ছে কি আমরা যেরকম ব্রাশ করি ব্রাশ করার মুখ ধোয়ার সময় যে জলটা নিয়ে যে মুখ ধোয়ার সময় যে জলটা নিয়ে আমরা গালে দিয়ে গার্গেল করে মানে কুলকুচি করে ফেলে দিই সেরকম টাইফের কিছু গলা ব্যথা হলে ওই উষ্ণ গরম জলটা নিয়ে গার্গেল করে ফেলে দিতে হবে এবং তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশে মানে কিছু কাকিমা জেঠিমারা গুরুজনরা আছে তাদের তারা বলেছিলে তারা বলেছিলেন যে কিছু মানে খা মানে প্রাকৃতিক উপাদান আছে যেরকম বাসক পাতা তুলসী পাতা এগুলো নিয়ে বেটে রস খেলে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে বা গো মানে রসুন রসুনের কোয়া ওটা সর্ষের তেলের সাথে হালকা গরম করে ওটাকে গলায় হালকা মালিশ করলে অনেকটা ব্যথা থেকে মানে গলা ব্যথা থেকে অনেকটাই আরাম পাওয়া যায় এবং এবং হচ্ছে গে এমনি গলা খুসখুস বা ব্য গলা খুসখুস বা কাশি হলে আমরা ওই আদা বলে আদা কুঁচে গালের মদ্যে রাখলে কিছুখনের জন্য ওই আদাটা অনেক উপকারী গালের মধ্যে রাকলে গলা খুসখুসটা কমে যায় কাশি হওয়ার সম্ভাবনাটাও থাকে না অতটা বেশি